পিঙ্কি ম্যাম বলছে বলছি আপনি তো নাচ শেখান সে হচ্ছে আমার হচ্ছে মেয়ে আপনার কাছে নাচ শিখবে তো হচ্ছে কোথায় নাচ শেখান আপনি

ও আমার মেয়ে হচ্ছে ভারত নাট্যম নাচটি শিখবে তো প্রথম হচ্ছে শিখবে মানে আপনি প্রথম থেকে আপনি শেখাবেন ওকে ও ভারত নাট্যিয়মই শিখবে কবে কবে কবে আপনি ক্লাস করেন ও আচ্ছা ঠিক আছে তাহলে কাল কাল থেকে যাবো তাহলে হুম হুম ম্যাডাম আচ্ছা ঠিক আছে বিকেলের দিকে করেন তো আপনি নাচ নাকি না কখন ও আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কেমন কী ফিস নেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে বিকেলের দিকে যাচ্ছি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হুম